হ্যালো বলুন কে বলছেন হ্যাঁ বলুন আঁ দেখুন ভালো প্রোডাক্ট তো আছে তো এখানে দোকানে আসতে হবে এসে দেখতে হবে যে কোন মানে কীরকম স্কিন সেইভাবে আপনারা সেই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার স্কিনের ভালো হবে আর কি তো দোকানে আ দোকানে এসে মানে দেখতে হবে ভালো ভালো লোটাস কোম্পানির রয়েছে আরও নো অন্য অন্য রকম মানে ধরনের হ্যাঁ সানস্কি সানস্ক্রিন ব্যবহার করুন দুপুরে বেরোনোর আগে সানস্ক্রিন লোটাস কোম্পানির ভালো কোম্পানির ইয়ে আছে ক্রিম আছে তো দুপুরে বেরোনোর আঁ দুপুরের টাইমটা আসুন আসলে ভালো হয় আর কি হ্যাঁ দুপুরের টাইমে তখন একটু দোকান ফাঁকা থাকে আসলে ভালো হ্যাঁ আছে আছে ভালো কোম্পানির আছে তো আপনি আসুন আসলে আমি মানে দেখাব আর কি ঠিক আছে আমি অবশ্যই আমি ফোন করে বলে দেবো আপনি সেই টাইমে আসবেন আচ্ছা